পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ রয়েছে এবং তাদের বিভিন্ন অ্যাজেন্ডা রয়েছে তৃণমূল বর্তমানে রুলার পার্টি মানে এখন ক্ষমতায় রয়েছে তৃণমূলের যে প্রধান শ্রিউ শ্রী শ্রী মমতা ব্যানার্জি এবং তার কম্যান্ড হচ্ছে অভিষেক ব্যানার্জি তাদের যে মতাদর্শ সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসমস্ত প্রকল্প করে দিয়েছেন তা মানুষ ভোলার নয় জন্মের পর বার্থ সার্টিফিকেট এবং মাতার মাতাকে দুহাজার টাকা এবং গাড়ি কো অ্যাম্বুলেন্স দিয়ে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া এটা খুবই ভালো উদ্যোগ এরপরে বাচ্চা ইস্কুলে যাওয়ার জন্যে ইস্কুলের ব্যাগ ড্রেস জুতো প্রোভাইড করেছে এবং জামা বইপত্র ফ্রিতে দিয়েছে তারপরে ইস্কুলের মিডডে মিল শুরু করেছেন তারপর কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা যাতে পড়াশোনা না মধ্যিখানে না ছাড়ে তার জন্যে যে ব্যবস্থা পঁচিশ হাজার টাকা দিচ্ছে সরকারের এই যে মতাদর্শ এবং মৃত্যু পর্যন্ত যে স্কীমগুলো তৈরি করেছে সাধারণ মানুষের উপকার লাগছে বাকি রয়েছে বামফ্রন্ট বামফ্রন্ট নিজের যে আগের ভাবমূর্তি ছিল শোষিত মানুষদের উপকার করা জমিদারে বর্গাদারে জমিদারদের কাছ থেকে জমি নিয়ে বর্গাদারকে দেওয়া তাদের আদর্শ সেই সময়ে বা বাং গ্রাম গ্রামবাংলায় প্রচুর ক্ষেতমজুরের অবস্থা ভালো হয়েছে এবং বর্তমানে যে বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে যেটা বাংলায় কিছু কিছু জায়গায় তারা চেষ্টা করছে কিন্তু তাদের এই যে সাময়িক হিন্দু মুসলমানদের মধ্যে যে বিভেদ সৃষ্টির করার যে অ্যাজেন্ডা এটা খুবই ব্যথিত করছে কারণ এটা খুবই আমাদের সামাজিক অবস্থাকে খারাপ করছে এর জন্যে এই অ্যাজেন্ডাটে বিজেপির অ্যাজেন্ডার থেকে আমি সহমত নই বর্তমানে রাজনৈতিক দল যেটা রয়েছে মানে তৃণমূল কংগ্রেস সে ভালো কাজ করছে এবং মানুষের মধ্যে সদ্ভাবটা বজায় রেখেছে